আমার ছোটবেলার সবচেয়ে প্রিয় স্মৃতি হল আমি একবার বাড়ির বাইরে লুকিয়ে আমার বাড়ির পিছনের একটি বাড়িতে পুর পিঠে খাচ্ছিলাম অনেকক্ষণ ধরে আমাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিল আমার বাড়ির লোকেরা কিন্তু পিঠে খাওয়া শেষ না হওয়ায় আমি বাড়ির বাইরে তাদের কাছে ফিরে আসতে পারছিলাম না এমনকি যে বাড়িতে বসে পিঠে খাচ্ছিলাম সেই বাড়ির লোককেও বলতে বারণ করেছিলাম যে আমি এখানে বসে পিঠে খাচ্ছি বলে যখন পিঠে খাওয়া শেষ হল তখন আমি বাড়ির বাইরে আসি বাড়িতে ফিরে আসি আসার সঙ্গে সঙ্গে আমার দাদুভাই আমাকে পিঠে দু চাপড় মেরেছিলেন মাও সেই সময় একটা লাঠি নিয়ে আমাকে মারার জন্য আসেন আমি ছুটে পালাই তারপর দাদুভাই আমাকে ডেকে বুঝিয়ে বলেন তুই তো সাড়া দিতে পারতিস আমরা কখন থেকে তোকে কত জায়গায় খুঁজছি বলতো আমরা ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম এই ঘটনাটি আজও আমাকে বিশেষ করে তোলে